ও ওটা আমাদের দাদা ওটার চিলি চিকেন ওটার দুটো রুটি কোল্ড ড্রিঙ্কস দুটো দিয়ে যাবেন আরো যদি এক্সট্রা বলি আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে আপাতত এটুকুই দেবেন ইয়েতেই হবে তো দুটো রুটি না একটা রুটি নিলেই হতো আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা দুটো রুটির যেটা আছে না এটা একটাই করে দিন জানেন এটা আমাদের এএকটু বেশি অর্ডার দেওয়া হলো আগে তো খাওয়া হয়েছিলো ওর জন্যে একটা রুটি কমিয়ে দিন একটা রুটিই থাক আর বাদ বাকি যা আছে সব ঠিকই আছে

আর কিছু না না না আর একটু সস দিয়ে দেবেন তাহলেই হবে আবার যদি কিছু লাগে পরে জানিয়ে দোবো আপনাকে আপনি এক কাজ করুন কিছু মিষ্টি হবে আপনার রেস্টুরেন্টে পাওয়া যায় তাহলে আপনি রসগোল্লা খান চারেক দিয়ে দেবেন দুজনে দুজনের ও ওই চারটে হলেই হয়ে যাবে ঠিক আছে এমনি সব টেস্টি তো খাবার আপনার নাম ডাক খুব এই হোটেলের তাই আপনি এলাম ঠিক আছে ওকে খেয়ে আমি তাহলে আপনাকে বলবো বিলটা কত হচ্ছে আপনারা বলবেন